আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন আমি এরকম ডেকোরেশন করি ফুল টুল দিয়ে সাজিয়ে টাজিয়ে রাখি আর আমাদের এখান থেকে আমাদের লোককেও পাঠানো হয় হুম লোক টোক গিয়ে আমাদের এখানে খুব সুন্দরভাবে তারা সাজিয়ে দেন হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম ঠিকই হুম ঠিকই শুনেছেন আপনি আপনি ঠিকই শুনেছেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আপনাদের কেমন ফুল বলুন হুম

আচ্ছা হুম হ্যাঁ হ্যাঁ পুরোটাই ফুল আলো দিয়ে সাজিয়ে দেওয়া হবে ফুলের ঝাড়বাতি থাকবে আমাদের এখানে কত দূর দূর থেকে লোকেরা আসে সব লোকেরা এসে অর্ডার দিয়ে যায় বড় বড় বিয়েবাড়ি আমরা সব হ্যান্ডল করি আমাদের এখানে কত কর্মচারী রয়েছে তারা সব এখানে হ্যান্ডল করেন ওই সব বিয়েবাড়ির ফুল টুল দিয়ে সাজায় সেসব ক্ষেত্রে ছাদনাতলাতে তো লাল আর হলুদ রঙের ওর যখন যে একটা লাইট পড়বে সবুজ আলো পড়বে লাল আলো পড়বে অনেক রকম যে লাইট পড়বে তো হলুদ আর লালে পুরো ভরিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তার সাথে রজনীগন্ধা আমরা রজনীগন্ধাও দিয়ে দিতে পারব হুম হ্যাঁ খুব সুন্দর আমাদের কাজ একবার আপনি করে দেখুন না আপনার মনে লেগে যাবে আমাদের কাজ হুম আচ্ছা আচ্ছা আচ্ছা হুম হুম আচ্ছা আচ্ছা সেখানের কালারটা তো দেখুন যেখানে বর বসবে সেখানের কালারটা আমরা আলাদাভাবে করে দিই আমরা সবসময় সেটাকে আলাদা করি আর যেখানে কনে বসবে সেখানে আমরা অনেক রকমের ফুল দিয়ে সাজিয়ে রাখি কারণ এখনকার মেয়েরা তো ফুল খুব ভালোবাসে মাথায় আঁটে সব নকশা শাড়ি পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গোলাপ ফুলেও ভরে যাবে আর ছেলে ছেলে যেখানে বসে থাকবে সেখানে একটু হালকা টালকা ফুল দিয়ে কাজ হবে ঠিক আছে হ্যাঁ হুম হুম হুম হালকা কালার দেবো কবে কী দরকার আপনি ফোনের মাধ্যমে আমাকে দিয়ে দেবেন অর্ডারটা আমাদের লোক পৌঁছে যাবে আপনার কাছে

হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেখানে গোলাপ থাকবে সেসব নিয়ে অসুবিধা নেই আচ্ছা আমি এখন ব্যস্ত আছি আপনি তাহলে ওই কথাই রইল হ্যাঁ ওই কথাই রইল আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ